হ্যালো এটা কি ওলা সংস্থা হ্যাঁ আসলে আমি ফোন করছিলাম একটা আমার ক্যাব লাগবে ওই ক্যাবের জন্য আপনি হয়তো আমাকে চিনে থাকবেন আমি এই কিছু দিন আগেই এই ধরুন ফেব্রুয়ারি মাসেরই এই দু তারিখ নাগাদ ডুয়ার্স গিয়েছিলাম হ্যাঁ ডুয়ার্স গিয়েছিলাম ময়নাগুড়ি থেকে আপনাদের হয়তো মনে থাকবে হ্যাঁ ওইখানেই উঠেছিলাম আর আমার বুকিংটা ছিলো সকালবেলা সাত সাত সাতটা নাগাদ তো আমি ডুয়ার্স গিয়েছিলাম আপনার যে ক্যাব ড্রাইভার ছিলেন উনি আমাকে খুব ভালোভাবে গাইড করেছেন এবং আমাকে ডুয়ার্স পুরো ঘুরিয়ে দেখিয়েছেন পুরোটা দেখা তো সম্ভব হয় নি কিছুটা চা বাগান দেখিয়েছিলেন আর ওই জঙ্গলটা দেখিয়েছিলেন নামগুলো পুরো আমার মনে নেই কিন্তু খুব ভালোভাবে উনি আমাকে গাইড করেছেন এবং ওন্নার রাইডটাই পুরো রাইডটাই আমার কোথাও আমি বোর ফিল করি নি তো আমি সেম ক্যাবটা আবার বুক করতে চাইছি আসলে আমি এবার যেতে চাইছি জলদাপাড়া আর গরুমারা অভয়ারণ্য যে দুটো আছে ওইগুলো আমার খুব একটা বেশি কিছু জানা নেই কিন্তু দর্শনীয় স্থানগুলোই জানি সেজন্যই আমি আপনার ক্যাবটাই বুক করতে চাইছি আমি ওগুলো ঘুরে দেখতে চাই কারণ যেহেতু ক্যাব ড্রাইভার খুব ভালোভাবে গাইড করেছে এবারে আমাকে নিয়ে গেছিলেন তো আমি চাইছি সেই আগের ক্যাবটাই বুক করতে কারণ আমি যেহেতু এখানে খুব একটা বেশি কিছু জানি না এবং আমি জায়গাগুলো ঘুরে দেখতে চাই এবং ওইগুলো সম্পর্কে জানতে চাই তো আমি ওই ক্যাবটাই চাইছি ওই জন্য তাহলে ক্যাবটা কি পাওয়া যাবে আমি যেতে চাইছি ধরুন উনিশ তারিখ নাগাদ তাহলে যদি সময়টা বলতেন বা সেম গা ক্যাবটা কি পাওয়া যাবে বা পেমেন্টও সব ঠিকঠাক নিশ্চয় হবে আশা করি কারণ আপনাদের ব্যবহার খুবই ভালো আমি দেখেছি আর আমি যে ওই জায়গাটা যেতে চাই আশা করি আপনি ক্যাবটা দিয়ে আমাকে আমাকে সাহায্য করবেন হ্যাঁ যেতে যেন কোনো সমস্যা না হয় আর যেন ক্যাবটা আমি পেয়ে যাই তাহলে সেটার দিকে একটু নজর রাখবেন আর পেমেন্ট কি আগের বারের মতোনই ক্যাব ড্রাইভারকে অনলাইন করা হবে নাকি আগে থেকে পেমেন্ট করতে হবে ওই দিকটা একটু বললে ভালো হতো আচ্ছা ঠিক আছে তাহলে যখন সুযোগ সুবিধা থাকবে যেভাবে হবে সেভাবে ওখানে গিয়ে রেট দেখে ওরা বলে দেবে ঠিক আছে আপনি তাহলে ওই সকালবেলা সাতটা নাগাদ দিয়ে আমি বেরোবো সেই একই জায়গা থেকে তাহলে ক্যাব ড্রাইভারকে ওই জায়গায় পাঠিয়ে দেবেন অনলাইনে আমি দেখতে পাবো আর তিনিও নিশ্চয় আমাকে ফোন করে নেবেন কিন্তু তবুও আপনাকে বলে রাখলাম ঠিক আছে তাহলে উনিশ তারিখে আমার সাতটা থেকে বুকিংটা করে দেবেন ধন্যবাদ